হ্যাঁ হ্যালো বল ভালো তুই হুম

আমি করি নি এখনো এই দু দিন ছুটি রয়েছে মানে এই দু দিন ছুটি হলো এখন সব পাঁচ সাত দিন হোক তারপর দেখবো তুই করছো নাকি এখন আমি দিনে ওই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ঘুমাই খাই দাই ঘুরি খেলি ব্যাস আমি এখন প্রজেক্ট ফোজেক্টে হাত দিই নি এই পোয়া সবে একদম শেষ হলো তাই এরপর ব্যা প্রজেক্ট করবো তারপর জমা দিয়ে দেবো এখন পনেরো দিন ছুটি আছে তো হ্যাঁ সেগুলো আমি কিনে লিখে রেডি করে রেখে দিয়েছি হ্যাঁ আমাদের এখানে সবাই ওরকমই করছে এখনো কেউ শুরু করে নি তুই শুরু করলি না কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রচুর ড্রইং আছে না এতো আঁকাআঁকি লেখালেখি করা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কো করা যাবে পরে করতে হবে এখনই এক্ষুণি করতে হবে কেন ডেটের আগে অ্যাসাইনমেন্ট জমা করে দিলেই তো হবে আমি এখনো শুরু করি নি করলে তো জানাবো লেনা কিছুগুলো কিছু কিছু শুরু করে রেখেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লেনা আছি তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ